হ্যালো ডাক্তারবাবু কুচবিহার মিশন হাসপাতাল থেকে বলছেন তো বলছি আমার বাঁ হাতের পেশিটা না খুব যন্ত্রণা হচ্ছে মানে ডাক্তার দেখিয়েছিলাম কমে ও ওষুধ খেয়েছি তবু কমছে না আবার কবে যাবো আপনি কি আর বলছি আপনি কি পরশু বসবেন কটার দিকে গেলে সুবিধা হবে আচ্ছা বলছি একটু ভালো করে দেখবেন যন্ত্রণা হচ্ছে আমি আপনার নাম্বারটা অনেক কষ্ট করে পেলাম ঠিক আছে দ এগারোটার সময় যাবো পরশুদিন ঠিক আছে রাখছি